হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বলছি হ্যাঁ বলছি কি ম্যাম আমার আমি এক জায়গায় ডাক্তার দেখিয়েছি মানে আমাদের এখানেই গ্রামের একজন ডাক্তারকে দেখিয়েছি তো আমাদের এখানে ভালো মানে সেরকম হসপিটাল নেই তো ওইজন্য আমি আপনাদের হসপিটালে যোগাযোগ করেছিলাম আমার অ্যাপেণ্ডিক্স অপারেশন করতে বলেছে তো ওখানে আমি ভর্তি হবো তো সেরকম কী কী সুবিধা আছে একটু জানিয়ে দিলে খুব ভালো হতো যে কীরকম কী খরচা হবে আর কি আমি আমার গার্জেনকে তাহলে জানাতে পারি সেটা আমি এই গ্রামে ডাক্তার দেখিয়েছি আমাদের গ্রামে তো ওখানেও উনি লিখে দিয়েছেন কি অ্যাপেণ্ডিক্স অপারেশন হতে হবে তো আমি ওখানে অ্যাডমিট হয়ে অপারেশন হতে চাই কীরকম কী ডাক্তার আছে সেরকম ফিটাও একটু বলে দিলে খুব ভালো হতো হুম আচ্ছা তো আচ্ছা তো ওর মধ্যে বেড ভাড়া পাবো আচ্ছা আচ্ছা আচ্ছা তো আমার বাড়ির লোক অ্যালাও থাকবে তো ওখানে মানে উপস্থিত রাখতে পারব তো আমি মানে আমার সাথেই আচ্ছা সেটা মেয়ে না ছেলে আচ্ছা সেটা কি আমার সাথেই থাকতে পারবে না বাইরে কোথাও আবার মানে আচ্ছা আবার আয়া খরচা লাগবে আচ্ছা তাহলে আমি ঠিক ঠিক আছে আমি তাহলে আমার বাড়িতে গার্জেনের সাথে কথা বলে আপনাকে আমি এই নাম্বারে ফোন করব আর আপনাদের না হলে দরকার পড়লে আমি নিজে অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে চলে যাব ওখানে রাখি তাহলে